কি ফুল নেবে ব সে মোটা না শরু ধরুন দশ টাকা আছে পনেরো টাকা আ কুড়ি টাকা আছে হ্যাঁ আরও অনেক রকম ফুল আছে হ্যাঁ গাঁদা ফুল আছে জবা ফুল আছে রজনীগন্ধা আর যা নেবে ওই যে দামের নেবে সব ফুল নেবেন সব যা আছে দাম গাঁদা ফুলের পনেরো টাকা কুড়ি টাকা রজনীগন্ধা মোটা হার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গোলাপ ফুল আছে কি মালা নেবে না এমনি ফুল নেবে গোপাল ফুল নেবে দশ টাকা পনেরো টাকা পিস হ্যাঁ হিসেবে করে নিতে হবে